না না আমি চারশো টাকা হলেই নেব হ্যালো বিশ্বাস ট্র্যাভেলসের কথা বলছেন আমি ললিত বোস কথা বলছি ওই আমি একটা জায়গায় আমাকে এই আমরা চারজন যাব এরকম একটা ক্যাব এবং যদি সুবিধা হয় তো ছজনও যেতে পারি তো আপনি দয়া করে একটু জানান যে চারজন যাবে এরকম হলে আপনার ওই ট্রিপ আমি আপনাকে জায়গাটা যেটা বললাম ওইখান পর্যন্ত আপনার কত ভাড়া লাগবে আর ছজন যেতে পারবে বড় গাড়ি ধরলে ওটা কত টাকা লাগবে বা আপনি পার কিলোমিটার আর পার আওয়ার আমাকে দাম বলে দিতে পারেন দুটো আপনি আমাকে বলুন তারপরে আমি কানফার্ম করছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বড় গাড়িটাই পাঠান যাতে ছজন ধরে আর আপনি যে পার আওয়ার বা পার কিলোমিটার যা বলেছেন ওটা আমি অ্যাকসেপ্ট করছি তাহলে আপনি পাঠিয়ে দিন আমি যে টাইমে আপনাকে জানিয়েছি ওই টাইমে আপনি পাঠিয়ে দেবেন গাড়ি